আমাদের কাছাকাছি শিল্প বলতে হচ্ছে একটি পাট শিল্প পাট শিল্পটি খুব এখানে উন্নত পাট থিকে বিভিন্ন রকমের দড়ি আরে অনেক কিছু হয় তাই পাট শিল্পটা নিয়েই আমি কিছু বলতে চাইছি পাট শিল্প হচ্ছে আমাদের ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি যে জলা জায়গায় নীচু জায়গায় হ্যাঁ পাঠের চাষ করা হয় পাট চাষটা কেমন করে করা হচ্ছে না পাঠের যে বীজ থাকে পাঠের বীজগুলো ছড়িয়ে দিলে ছোটো ছোটো গাছ ছোটো ছোটো ছোটো গাছ থেকে আবার সেই গাছ বড়ো হলো পাট গাচগুলো প্রচুর লম্বা অনেক বড়ো হয় পাট গোচগুলো বড়ো লম্বা হয়ে যাওয়ার পরে সেগুলো পেকে যাওয়ার পরে সেগুলোকে কাটা হলো কেটে তাকে কী করা হয় ভালো করে তাগা তারা বাঁধতে হয় তারা বাঁধতে মানে যে বজরার মতো বাঁধতে হয় বেঁধে পুকুরে ভিজিয়ে রাখতে হয় অন্তত পনেরো দিন কুড়ি দিন সেই জলে পাট গাছগুলোকে ভিজানো হলো ভিজিয়ে সেগুলোকে সে জলে নেমে কাঠের হাতা দিয়ে টপকিয়ে টপকিয়ে সে পাটকে ভেঙে প্যাকাটি ভেঙে প্যাকাটি বার করা হলো আর পাটের যে পাট সে পাটের সুতাগুলো সেগুলো বার করা হলো বার করিয়ে সেগুলোকে রোদে আবার শুকনো করতে হয় রোদে শুকনো করে দিয়ে সেগুলোকে আবার চড়া দামে বিক্রি করা হয় সে পাট গাছের যে প্যাকাটি সে প্যাকাটি থেকেও বিভিন্ন রকম কাজ হয় জ্বালানি হিসেবে ব্যবহার করাও হয় এবং কারো সবজির মাচা করা হয় এবং পাট শিল্প বলতে পাট শিল্প সেই পাটের দড়ি থেকে দড়ি পাকানা হয় দড়ি পাকিয়ে বিক্রি করা হয় আমাদের পাটের দড়ি পাট শিল্প তাই উপযুক্ত এবং শিল্প উপকরণ পাট থেকে